হ্যাঁ কী ফোন নেবেন কতো দামের নেবেন কিস্তিতে লাগবে আপনাকে আঠাশ হাজার করে লাগবে আই ফোন নগদে লাগবে এক লাখ কুড়ি অন্য রিয়েলমি রেডমি দাম আছে দ আপনার পনেরো হাজার আছে পনেরো হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত আছে রিয়েলমি হ্যাঁ অন্য অন্য ফোন আছে আপনি কী মোবাইল নেবেন তাহলে আসুন দোকানে আপনি হ্যাঁ হ পুরা টাকা লাগবে কিস্তিতে আলাদা লাগবে আপনি কিস্তিতে নেবেন না নগদে লেবেন

চৌরঙ্গী মোড়